আমার প্রিয় বই বা সিনেমা হল চ্যাম্প এটি একটি বাংলা ছবি এই ছবিতে একটি গরিব পরিবারের একটি ছেলে সে কলকাতা শহরে গিয়ে তার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল বক্সিং এবং সে তার কলকাতা শহরে গিয়ে বক্সিং প্র্যাকটিস করতে করতে করতে করতে একদিন এক বড়ো বক্সারে পরিণত হল সে তার সমস্ত প্রতিযোগীদেরকে হারিয়ে একটি শিখরে পৌঁছে গেছিলো এবং তারপর তার প্রচণ্ড অর্থ সম্পত্তি ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা যাবতীয় সব কিছুই হয়ে গেছিলো গরিব পরিবারের ছেলে হওয়া সত্বেও ছোটবেলা থেকে কোনোদিন এত সে একসাথে উপভোগ করেনি বলে সে যখন জীবনে এগুলো সবই পাওয়ার পর তার ভিতরে একটি অহংকারের প্রবল সৃষ্টি হয়েছিলো এরপর সে ধীরে ধীরে তার নিজের বক্সিংয়ের প্রতি নিজের চাহিদাকে নষ্ট করতে থাকে সে প্রথমে বক্সিং শুরু করার সময় তার যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলা একটা প্র্যাক্টিসের যে আকাঙ্খা বা ইচ্ছা ছিল সেই ইচ্ছা তার ধীরে ধীরে কমতে থাকে এবং সে তারপর ধীরে ধীরে বেলা করে উঠতে থাকে তার বিভিন্ন অ্যাডভারটাইসমেন্ট এবং যাবতীয় টাকা পয়সার প্রতি নেশা বেড়ে যায় যে আরও কী করে টাকা আসা যায় এবং এই টাকার নেশায় থাকতে থাকতে তার বক্সিং কেরিয়ার ধীরে ধীরে ডুবতে শুরু করে এবং শেষ মেষ একদিন এমনই ডুবে যায় যে সে আর ফিরে উঠতে বা তাকাতে পারেনি তাই এই সিনেমা থেকে একটা জিনিস জীবনে শিক্ষা লাভ করা যায় যে নিজের যাবতীয় সামগ্রী বা যে কোনো কিছু যখন চাহিদা পূরণ হয়ে যায় তখন তার উপরে নিশ্চিন্ত বোধ করা যায় না বরং সেটার থেকে আমি যা করতে পেরেছি সেই কাজটিকে বরং ভালোবেসে আরও ধীরে ধীরে সেই কাজের উপরেই নিজেকে আরও জীবনে এগিয়ে যেতে হয় কখনোই কোনো কিছু হয়ে গেছে বলে অহংকার বোধ করাটা ঠিক নয়